হ্যালো আমি ওলার কাস্টমার কেয়ারে কথা বলছি কি আমি গত চব্বিশে ডিসেম্বর একটা ওলা বুক করি যে পাতিখালি থেকে বারুইপুর যাওয়ার জন্য তো ওখানে আমি আমার পার্স আর ফোনটা ফেলে আসি তো আপনারা একটু প্লিজ দেখবেন ওটা যাতে আমি ফেরত পাই